সংবাদপত্র একটা ডেলি রুটিনের মতো প্রত্যেক ব্যক্তি বা বয়সের লোকেরা বা শিশুরা পড়ে এবং এতে একটা শিশুদের প্রতি শিশুদের জন্য একটা বিশেষ পেজ থাকা উচিত যেটা সাপ্তাহিক বাড়বে বা এ হবে প্রকাশিত হবে এবং এতে একটা শিশু অনেক উপকৃত হবে যারা ডেইলি পড়াশোনা করছে বা ডেইলি লাইফে হচ্ছে এ আপডেট নিতে চায় সমাজের বা সরকারের কোনো নীতি বা কোনো হচ্ছে পদক্ষেপ যেটা হচ্ছে শিশুদের স্কলারশিপ বা বিভিন্ন রকম জিনিস পেতে বা বিজ্ঞানে যে সব বিজ্ঞানে যে সমস্ত গবেষণা চলছে তাতে তারা হচ্ছে সেই খবর পেতে বা মহাকাশ গবেষণায় বিশ্ব কত দূর উন্নতি করলো বা মানব সভ্যতা কত দূর উন্নত করলো সেগুলোও জানতে তাদের সাহায্য হবে এবং ডেলি লাইফে তাদের হচ্ছে এটা খুবই উপকৃত করবে বিশেষ করে সাধারণ জ্ঞান বা সমাজ মাধ্যমের প্রভাব এতে খুবই প্রভাবিত করে একটা শিশুকে এবং একটা শিশু এর থেকে অনেক কিছু জানতে পারে যেমন সরকারের অর্থনীতি রাজনীতি এবং বিশ্বের বিভিন্ন দেশ তারা কী করছে বা না করছে বা সমাজে কোথায় কত এডুকেশান ওপর কত সরকার জোর দিচ্ছে বা কত কলেজ বা এ খুলছে সেগুলো জানা একটা শিশুর পক্ষে অত্যন্ত দরকারি জিনিস এবং পৃথিবীতে আর কোথায় কী হচ্ছে নানা বিশ্বে সেটাও একটা শিশু খুবই সহজে একটা সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পারে এবং এর জন্যে হয় যে একটা বিশেষ পেজ থাকা উচিত